আমাদের স্বাধীনতা নিয়ে তো আমার অনেক কিছুই বলার আছে আজ ভারত স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট তখন মানুষ প্রচুর লড়াই করেছে আমাদের জন্য অনেক বিদ্রোহীরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন অনেক রক্ত বলিদান করেছে তারা তাই আজকে আমরা স্বাধীনতার দিশা দেখতে পেয়েছি নইলে তো আমরা স্বাধীনতার স্বাধীনতা দূরের কথা আমরা পরাধীন হয়েই সারাজীবন থাকতাম কিন্তু এখন আমাদের ওই যে যারা প্রাণ দিয়েছে তাদের জন্য আজকে আমরা এখানে এর মধ্যে সবথেকে বেশি আমার মনে আছে ক্ষুদিরাম বসু সে বাচ্চা বয়সে নিজেকে যতটা দেশের জন্য লাগিয়েছিলো হয়ত আমরা থাকলে সেটাও পারতাম না তো সেই জন্য আমার মনে হয় যে ওই ব্যক্তিটি অ্যাকচুয়ালি এমন একটা ব্যক্তি যে নিজেকে উৎসর্গ করেছিলো দেশের জন্য ওইটুকু বয়সে সে যখন নিজ দেশকে ভালোবেসে দেশের জন্য এত কিছু করতে পেরেছিলো তো আমরাও পারবো তো স্বাধীনতা বিষয়ে আরও অনেক নানারকম গল্প আছে যেমন অনেক হত্যাকাণ্ড হয়েছে অনেক বিদ্রোহ হয়েছে ইংরেজদের সাথে অনেক যুদ্ধ করার পরে আজকে আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আছি তো সেই রকমই হচ্ছে স্বাধীনতা একটা বিরাট আমাদের কাছে অপরচ্যুনিটি যেটা আমরা পেয়েছি অনেক লড়াইয়ের পর আমরা এই জিনিসটা পেয়েছি তো এটাকে আমরা সামলে রাখতে চাই যাতে আমাদের ভারতবর্ষ কারোর অধীনে না যেতে পারে